হ্যাঁ আমার বিশেষ করে একজন উপভোক্তা হিসাবে আমি পশুপালন জৈব বা প্রকৃতিকে ভালো রাখার জন্য আমার পশুপালনটিকে পশুপালনের উপরে আমার একটা কি সুপারিশ আছে কীরকম সুপারিশ না পশুপালন করতে গেলে একটা গ্রামের ক্ষেত্রে বলি পশুপালন করার ফলে গ্রামের মানুষ যে বাড়িতে পশু একটা গাই যদি পোষা হয় ভালো বা যেমন দেশি হোক বা বিদেশি গাই রাখা হোক না কেন বাড়িতে সেই বাড়িতে সেই প্রাপ্ত সেই গাই থেকে দুধ পাওয়া যায় সেই দুধ আমরা বাজারজাত করে সেখান থেকে আমরা আর্থিক লাভবান পেতে পারি এছাড়া যেটা আমরা গোবর উৎপাদন হচ্ছে গোবর থেকে আমরা আমাদের শুকনো জ্বালানি হিসাবে গোবরটাকে ঘুঁটে হিসাবে করতে পারি এছাড়া কী হতে পারে সেটা আমাদের গোবরটাকে আমরা জমিতে দিলে সেখানে আমাদের কৃষিক্ষেত্রে উর্বরতা বাড়ে জমি তাতে ধান উৎপাদন ভালো হয় বা আলু যাই সবজি করে না কেন সেখানে উৎপাদন বৃদ্ধি পায় এছাড়া যদি আমরা গোবর গ্যাস থেকেও আমরা রান্না জাল হিসাবে ব্যবহার করতে পারি এছাড়া লক্ষ্য করা যায় বিভিন্ন ধরনের পশুপালনের মাধ্যমে সেই পশুটার থেকে আমরা সমস্ত উপকার পাই পশুটাকে যদি আমরা বা ছোটো থেকে বড়ো করে বিক্রিও করি তাতেও ভালো টাকা আসে এছাড়াও সেই পশুটার সমস্ত অংশই আমাদের কাজে লেগে যায় গরুর মূত্র থেকেও মলমূত্র সম্পূর্ণ জৈব রাসায়নিক হিসাবে ব্যবহার জৈব জমির কাজে ব্যবহার কৃষিকাজে ব্যবহার হচ্ছে এছাড়া তার যে গরুর যে চামড়া গরুটা মারা গেলো তার চামড়াটাও আমাদের কাজে লেগে যায় বিভিন্ন চর্মশিল্পে সেটাকে ট্যান করে বিভিন্ন ধরনের জিনিস বানানো হয়ে থাকে এছাড়াও রয়েছে আর যেটা যেটা বলছেন আপনারা যে আপনি কি সরকারি স্কিম থেকে কোনো সাহায্য পান সরকারি স্কিম থেকে সাহায্য আমি না পেলেও আমার গ্রামের কিছু কিছু মানুষ মাঝে মধ্যে পেয়ে থাকে সরকারি এই স্কিম রয়েছে গরুর সেখান থেকে গরুর খাবার দাবার বিভিন্ন ভ্যাকসিন সমস্ত কিছুই আমরা হেল্প পাই এছাড়াও এরকমভাবে আমার ভবিষ্যতের যে পরিকল্পনা রয়েছে এ আপনাকে যে দাবি বা যে পেশাটিকে আরও ভালোভাবে সহজ করে তুলবে হ্যাঁ দাবি একটা রয়েছে পেশাটিকে যদি বৃহৎ আকারে আমরা ভবিষ্যতে করতে পারি পশুপালন তার মাধ্যমে একটা বেকারত্ব জীবনের অবসান ঘটতে পারে একটা সরকারি চাকরি করে একটা মানুষ যাওয়া ইনকাম করে একটা তার থেকেও মোটামুটি বৃহৎ আকার যদি আমরা পশুপালনটা করতে পারি তার থেকেও অনেক টাকা বেশি পাঁচ গুণ টাকা বেশি রোজগার করা যেতে পারে এইটুকুই আমার